সাম্প্রতিককালে এই এই পোলট্রি এই পেশাটি হচ্ছে মূলত ও চিকেন মূলত ব্যবসা এবং এই ব্যবসার মধ্যে কখনও ও ঘাটতি এবং কখনও বাড়তি দুটোই রয়েছে এবং এই চিকেন এর দাম মূলত ও এখন বর্তমানে যা রয়েছে তা হলো ও দুশো কিংবা দুশো ও কুড়ি তার মধ্যে কোনো কখনো কখনো সময় এই চিকেনের মূল্য কমতেও পারে অথবা বাড়তেও পারে এবং বেশিরভাগ মানুষ এখনকার দিনে দাঁড়িয়ে বেশিরভাগ মানুষ চিকেন ভক্ত বেশি এবং নিরামিষ তো বলতে গেলে খুব কমই আছে আমিষ বেশি আছে এবং চিকেন প্রতিটা বাড়িতে মোটামুটি প্রায় দিনই রান্না করা হয় এবং চিকেনের প্রতি প্রতিটা মানুষের ন্যাক বেশি